দাদা আমি ওলা অ্যাপের মাধ্যমে একটি ক্যাব বুক করেছিলাম এবং সেটি পিক আপ স্থান ছিল দূর্মি দুর্গামন্দির এবং আমি বর্তমানে অন্য একটি লোকেশানে আছি অর্থাৎ নডিহা জিমনাস্টিক এবং ক্যাবের ড্রাইভার আসতে দেরি করেছিলো তাই আমি এই ক্যাবটি ক্যানসেল করতে চাই